আমি মাছ ধরার জন্য নানা রকম পদ্ধতি ব্যবহার করে থাকি যেমন পাতনা জাল খ্যাওলা জাল আটল পোলো ইত্যাদি দিয়ে আমরা মাছ ধরে থাকি যেমন মাঠে বর্ষাকালে মাছ ধরার জন্য আমরা আটল পাতনা জাল পোলো ব্যবহার করে থাকি পোলোতে আমরা ট্যাংরা মাছ কই মাছ শোল মাছ লেটা মাছ ইত্যাদি ধরতে পারি আবার নদীতে আমরা জাল দিয়ে চিংড়ি মাছ পারশে মাছ নানা রকম মাছ ধরে থাকি